পাখি দেখার জন্য আমার তেমন কোনো কুসংস্কার মনে হয় না কিন্তু আমরা একটা কথা বিশ্বাস করি অনেকে মনে করেন সেটা জোড়া শালিখ শুভ লক্ষণ কোনো শুভ কাজে ব্যবহার বার হওয়ার সময় যদি আমরা জোড়া শালিখকে দেখতে পাই তাহ লে আমরা সেটাকে শুভ লক্ষণ বলেই মনে করি জোড়া শালিখকে একসঙ্গে দেখলে এমনি আমাদের মনটা খুশিতে ভরে যায় দুটো পবিত্র পাখিকে একসঙ্গে দেখলে মনটাই কেমন পবিত্র হয়ে যায় আর কুসংস্কারের দিক থেকে ভাবতে গেলে কাককে আমরা কুসংস্কার মনে করি যদিও তার সত্যতা আমরা কখনও যাচাই করি না আমরা এটা মনে করি কাক আমাদের কোনো দুঃখের সংবাদ নিয়ে আসে বা তার সাড়া দেয় যখন অনেকগুলো কাক এক জায়গায় কা কা করে রাখতে থাকে তখন আমরা ভাবি সেখানে কিছু না কিছু মরে গিয়েছে বা কোনো খারাপ কিছুর ইঙ্গিত জানাচ্ছে এই জন্য কাককে আমরা কুসংস্কার মনে করি কাকের ডাককে আমরা কুসংস্কার মনে করি অনেক অনেক সময় দেখা যায় কোনো একটা গাছে এক টানা একটা কাক প্রচুর বার কা কা করে ডাকতে থাকে আমরা ভিতরে ভিতরে মনে করতে থাকি এটা হয়তো একটা কোনো অশুভ লক্ষণের ইঙ্গিত দিচ্ছে যদিও আমরা তার সত্যতা কখনও যাচাই করি না কিন্তু মনের ভিতরে আমরা এটাই ভাবতে শুরু করি কাকের এই আওয়াজটা মনে হয় আমাদেরকে কোনো অশুভ ইঙ্গিত দিচ্ছে আমরা যদি কখনও কোনো দুটো পায়রাকে একসঙ্গে মিলেমিশে থাকতে দেখি তা হলে আমরা অনেকে মনে করেন হয়তো কারো মিলন হওয়ার জন্য তার ইঙ্গিত তাকে দেখাচ্ছে এটা যে যার মতো মনে করে এর এর কতটা সত্য সেটা আমরা যাচাই করি না কিন্তু এটা আমরা মনে করি আমরা বিশ্বাস করি সেটাই আমরা ভাবতে থাকি কিন্তু এটাও সত্য যে অনেক অনেক সময় কোনো একটা কাজে বার হওয়ার সময় যখন আমরা জোড়া শালিখকে দেখি আর সেই কাজটা সাকসেস বা সম্পন্ন হয় তখন আমরা ভাবি না ওটা ঠিকই ঠিকই ওটাই আমাদের মনের বিশ্বাসটাই কাজে লেগেছে আর যখন একটা কাক প্রচুর বার কা কা করে ডাকতে শুরু করে তখন আমরা সেটাকে অশুভ লক্ষণ মনে করি যদিও এর সত্যতা আমরা কখনও যাচাই করি না আর পায়রাকে তো আমরা অনেক সময় শান্তি বলেই মনে করি খুশি মনের মিল অনেক কিছুই মনে করতে থাকি এ রকম কিছু মানুষের অনেক অনেক রকমের ভাবনা আছে কিন্তু যার ভাবনা তার কাছে এটা কতটা সত্য সেটা আমরা কিছুই জানি না এগুলো আমাদের মনে করা হয় তাই এগুলো আমরা বিশ্বাস করি তাই অনেকের সঙ্গে শেয়ার করি